হ্যাঁ আমি একটি ভিডিও কনফারেন্সিং অ্যাপ বা পরিষেবা ব্যবহার করেছি এবং মিটিংয়েও যোগ দিয়েছি যেমন জুম মিটিং আমি কানফারেন্স ভিডিও কানফারেন্সিংয়ে কথা বলেছি হোয়াটসঅ্যাপ ভিডিও কলেও কথা বলেছি জুম মিটিংয়ে অনলাইন ক্লাসের ফেসিলিটি পাওয়া যায় বা যখন অনেকজন মিলে কোনো একটা কানফারেন্স করার থাকে কোনো ব্যাপারে কথা বলার থাকে তখন জুম মিটিংয়েও কথা হয় সেখানকার কোয়ালিটি খুবই ভালো সেখানে কে কখন কথা বলছে বা কার ভিডিও অন আছে সেটা দেখা যায় এবং হোয়াটসঅ্যাপ কলেও পার্সোনাল টু পার্সোনাল কথা বলা যায় সেখানে অনেক দূর থেকেও মানুষের সাথে যোগ সংযোগ করা যায় ভিডিও কানফারেন্সে সব রকমের ফোন থেকেই তাদের কল ভিডিও ভিডিও কল করে তাদের সাথে কথা বলা যায় সে যতই দূরে থাকুক না কেন তাদের মধ্যে সংযোগ করে তাদের সাথে কথা বলে সেই পরিষেবা ভিডিও কানফারেন্সিংয়ের পরিষেবাটা অ্যাপ ব্যবহার করতে পারি